হ্যালো হুম এই তো কাকি এই বাচ্চা কাচ্চাকে নিয়ে এই বসে আছি তারপর বলো তোমাদের খবর কী কেন কী হয়েছে আমাদের এখানে তো কখনও এসব আমাদের এখানে কখনও কখনও জল পাচ্ছি আবার কখনও কখনও দেখছি খুবই ডিস্টার্ব হচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে থেকে জলই পাচ্ছি না বাড়ি ফিরে আসতে হচ্ছে

আচ্ছা তো বলছি হ্যাঁ তো আমি তো শোনো না আমি তো ভোরে উঠতে পারি না বাচ্চা কাচ্চা তো ঘুমোয় অনেক রাত করে ওদের পড়াশুনা থাকে তো উঠতে উঠতে আমার দেখি গার্ডেনরিচের জল তো চলেই যায় তো তুমি যখন লাইন দিয়ে রাখো আমার লাইনটাও তোমার পিছনে দিয়ে রেখো না আচ্ছা তো এমনি বাড়ির আচ্ছা বাড়ির খবর দবরটা কী আচ্ছা হুম

আমাদেরও আমাদের এই শোনো না আমাদের এখানে তো এই তো গত সপ্তাহে এমন লাইন দিয়ে জল নিয়ে মানে ঝগড়াঝাঁটি হয়েছে বালতি ফালতি তো ভাঙাভাঙি হয়ে গিয়েছে এত ইয়ে মহিলাদের মধ্যে জানো তো বেশিই ঝগড়াঝাঁটি হয় এই সব যেখানে মহিলাদের এ লাইন দিয়ে রেখে এত ঝগড়াঝাঁটি হচ্ছে যে যার জিনিস ভাঙাভাঙি হয়ে গিয়েছে কী করবে বিশাল সমস্যা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখো